সাঁতার কাটা ক্রিকেট খেলা ট্রেকিং ইত্যাদির মতো আরও বিভিন্ন ধরনের বাইরের কাজকর্ম আছে যেগুলো আমি উপভোগ করে থাকি যেমন টেনিস খেলা বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা যেমন একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় এছাড়াও আরও যেমন আরও যেমন দাবা খেলা টেনিস খেলা এই ধরনের খেলা গুলো আমার খুব পছন্দের এবং এই ধরনের খেলাগুলো বা কাজকর্ম আমার বেশ ভালোই লাগে বিভিন্ন ধরনের বাইরের আরও বিভিন্ন ধরনের খেলা আছে যেগুলো আমার নিত্য নৈমিত্তিক কাজকর্ম ও মাধ্যমে আমি বা বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমি উপভোগ করে থাকি